হ্যাঁ বর্তমান সময়ে বা বর্তমান কয়েক দশমে ভারতবর্ষে বিভিন্ন ধরনের নতুন চাকরি বা ভূমিকা এসেছে যেমন ইউটিউবার বর্তমানে যুব সমাজের মধ্যে একটা ইউটিউবার হওয়ার জন্য বিশেষ চাহিদা দেখা যায় এরা ইউটিউবে ভিডিও করে বিভিন্ন ধরনের পয়সা আর্ন করতে চায় এছাড়াও বিভিন্ন ধরনের কমেডিয়ান রয়েছে এরা স্ট্যান্ড আপ কমেডি করে সাধারণ মানুষকে হাসিয়ে টাকা উপার্জন করতে যায় এতে যথেষ্ট নাম ডাক রয়েছে এছাড়াও ভারতের তরুণ তরুণীরাও বিভিন্ন ভ্রমণকারী সংস্থার সঙ্গে যুক্ত হতে চায় এরা ভ্রমণে বিভিন্ন দেশ বিদেশ ঘুরে তাদের সেই সেই জায়গা সম্পর্কে বিভিন্ন বর্ণনা দিয়ে সেখান থেকে পয়সা রোজগার করতেও বিভিন্নভাবে আগ্রহী